যদি আমাকে সুযোগ দেওয়া হয় তাহলে অবশ্যই ভারতের জন্য বা আমার রাজ্যের জন্য কিছু একটা আমি করে দেখাব সেটা সবার মধ্যে প্রতিভা থাকবে সবারই একটা আশা থাকবে নিজের বাড়িকে যতটা ডেভলপ করা যায় উন্নতভাবে সেরকমই একটা রাজ্যকে যদি কেউ দায়িত্ব দিয়ে থাকে সেটাকে কীভাবে ডেভলপ করতে হবে কীভাবে উন্নতিশীল করতে করতে হবে নতুন প্রজন্মকে কীভাবে রাস্তা দেখাতে হবে দিশা দেখাতে হবে সেটা অবশ্যই করব অন্য দেশকেও দেখানোর জন্য এবং অন্য রাজ্যকে দেখানোর জন্য তার মধ্যে কিছু বিশেষ করে শিল্পটাকে অগ্রাধিকার দেওয়াটা বেশি প্রাধান্য দেওয়া মনে করব শিল্প না হলে উন্নত হবে না আর হচ্ছে শিক্ষাব্যবস্থাটা যদি উন্নত না হয় তো শিল্প উন্নত হবে না সে যেটা দুটোই আমাদের প্রয়োজন কিন্তু টাটা ন্যানো যখন আমাদের পশ্চিমবঙ্গের আসছিল টাটা ন্যানোকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু আমাদের শিক্ষার অভাব ছিল কিছু রাজনৈতিক লোকের জন্য তারা এই টাটা ন্যানোকে গুজরাটে নিয়ে যায় গুজরাটে নিয়ে গিয়ে টাটা ন্যানোর যে মালিক ছিল রতন টাটা তিনি বলেছিলেন ভারত আমাকে টাটা তৈরি করেছে বিদেশ তৈরি করেনি তার জন্য নিজের দেশকে নিজের রাজ্যকে নিজের ভালোবাসা দিয়ে তৈরি করার চেষ্টা করুন নিজের রাজ্যকে উন্নত করার চেষ্টা করুন সেটাই যদি করে দেয় আমাকে এই কথাগুলোই আমি বলব এবং উন্নত করার চেষ্টা করব নিজের পরিবারকে যেমন করে উন্নত করা যায় সেরকমভাবেই নিজের রাজ্যগুলোকেও উন্নত করার একটা দৃষ্টি আকর্ষণ করতে হবে ফর্মুলা তৈরি করতে হবে কীভাবে এগোনো যাবে